অবশ্যই শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে অনেক বিষয়েই বৃত্তি পায় যদি তারা ভালো নাম্বার পায় সেই ক্ষেত্রে তারা বৃত্তি পায় এবং যদি তাদের পারিবারিক সমস্যা থাকে এবং টাকার অসুবিধা থাকে সেক্ষেত্রেও তারা বৃত্তি পেয়ে থাকে মহিলা ছাত্রদের মহিলা ছাত্রদের জন্য কোনো স্কিম অবশ্যই মহিলা ছাত্রীদের জন্য অবশ্যই তো অনেক কিছুই ব্যবস্থা রয়েছে কারণ এটি সংখ্যায় কম বলে সংখ্যালঘুদের জন্য সবসময় সুবিধা থাকে এবং সেটি আছে